শিল্প ও আঁকার ক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার সম্পর্কে আমার যথেষ্ট মতামত রয়েছে কারণ এই কৃত্তিম জিনিস ব্যবহারের ফলে যেটা কিনা অনেক বেশি দীর্ঘস্থায়ী হয় এবং কৃত্তিম জিনিস আমাদের অনেক বেশি রকমের বিভিন্ন প্রকারের পাওয়া যায় যা বহুকাল বা আগে বা বেশ কিছু বছর আগেও এরকম এতো উন্নত ধরনের কৃত্তিম কিছু পাওয়া যেতো না যা শিল্প ও আঁকার ক্ষেত্রে খুব জরুরি শিল্প এক ধরনের ভালোবাসার জিনিস তাই কোনো শিল্পী ভালবেসে কিছু আঁকলে তার মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করার চেষ্টা করে তাই আমার মতে মনে হয় যে সেই ভাবকে ভালোভাবে আরো অক্ষত করে রাখার জন্য কোন কৃত্তিম জিনিস যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে তার রঙ ভালো থাকে তার আভিজাত্য ভালো থাকে তার যেই ধরনের মান ব্যবহার করা হয় কৃত্তিমের ক্ষেত্রে সে তার ফলে কী হয় শিল্প ও আঁকার ক্ষেত্রে সেটাকে আরো আকর্ষণীয় করে তোলে যা লোকের কাছে অনেক বেশি অনেক বেশি আকর্ষণীয় ধরনের মনে হয় আর আমার ক্ষেত্রে আঁকার ক্ষেত্রে আরও অনেক বেশি কৃত্তিম প্রযুক্তি ব্যবহার করা হয় এবং অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ফোনের মাধ্যমে বিভিন্ন অ্যাপের মাধ্যমে আমরা বিভিন্ন আঁকার যে সমস্ত জিনিস খুঁজতে খুঁজি সেগুলো যদি বিভিন্ন রকমে কৃত্তিম ধরনের অর্থাৎ যেমন অয়েল প্যাস্টেল অথবা গ্লাস পেন্টিং এই সমস্তর মাধ্যমে যদি সেগুলোকে আমরা মনের ভাবকে তুলে ধরতে পারি তাহলে আমার মনে হয় আমাদের সেই সমস্ত আঁকা আরো বেশি দীর্ঘস্থায়ী হবে এবং আরও বেশি লোকের কাছে আকর্ষণীয় হবে তাই আমার মতে বিভিন্ন আধুনিক প্রযুক্তির কৃত্তিম যে সমস্ত জিনিস ব্যবহার করা হয় তার সবই ব্যবহার করা উচিত আমাদের আঁকাকে আমায় এবং আমা আঁকার মাধ্যমে আমাদের মনের ভাবকে প্রকাশ করার জন্য